হ্যালো দাদা আমি আসলে আপনাকে কল করেছিলাম যে অনেক দিন আসলে আমি আমার বডি চেক আপ করিনি তাই আপনাদের স্বাস্থ্যকেন্দ্রে চেক আপ করাতে চাই আপনারা আমার এই বুকিং অ্যাপ্লিকেশনটা গ্রহণ করুন শুনেছি আপনাদের হসপিটালে খুব ভালো চেক আপ হয় আপনাদের হসপিটালে খুব সুনাম রয়েছে এবং আপনাদের হসপিটালের যে কোনো স্টাফদের ব্যবহার খুব ভালো এবং আপনাদের স্বাস্থ্যকেন্দ্র খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এলাকায় খুব সুনাম রয়েছে তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের স্বাস্থ্যকেন্দ্রে আমি আমার চেক আপ করাতে চাই আসলে এই কয়েকদিন ধরে আমার শরীরে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিচ্ছে

আমি আপনাদের এই হসপিটালে চেক আপ করাতে চাই যদি খুব দায়িত্ব সহকারে আপনারা আমা আমার এই অ্যাপ্লিকেশনটি গ্রহণ করেন তাহলে খুব বাধিত থাকব আপনাদের এই ব্যবহারে আমি খুব খুশি হয়েছি তাই এবং এবং আপনাদের এই স্বাস্থ্যকেন্দ্রে যে বড় বড় বিল্ডিং রয়েছে সেইখানে আপনাদের যে সমস্ত পরীক্ষার নিরীক্ষার যন্ত্রপাতি রয়েছে যা শুনেছি আপনাদের প্রচুর নাম ডাক রয়েছে তাই আমি আপনাদের এইখানেই বডি চেক আপ করাতে চাই